ভারতীয় সমাজে ধর্মের ভূমিকা অনন্য প্রতিটি ধর্মকেই আমি সম্মান করি যেমন ইসলাম খ্রিস্টান ইত্যাদি আমি আমি হিন্দু ধর্মাবলম্বী হলেও অন্যান্য ধর্মকে খুবই সম্মান করি অন্যান্য ধর্মের আচার আচরণ আমার খুবই ভাল লাগে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য প্রতিটি মানুষকে ধর্ম ভেদাভেদ না করে প্রতিটি মানুষকে মিলেমিশে কাজ করতে হবে প্রতিটি ধর্মকে সম্মান করতে হবে প্রতিটি ধর্মের বিভিন্ন দেবদেবীকে সম্মান করতে হবে যেমন মুসলিমরাও আমাদের হিন্দুদের দেবদেবী শিব দুর্গা ইত্যাদি সম্মান করতে হবে যেমন হিন্দুদেরও মুসলিম ধর্মাবলম্বী আল্লাহদের সম্মান করতে হবে বিভিন্ন মানুষের ধর্মাবলম্বীদের সম্মান করতে হবে সম্মান করলেই সম্মান করতেই হবে কারণ ভারত হছে বহু ধর্মাবলম্বী দেশ ভারতবর্ষ বহু মানুষের দেশ ও প্রতিটা মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী দেশ যেমন ইসলাম আছে খ্রিস্টান আছে হিন্দু আছে আরও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এই দেশে বসবাস করে তাই যদি প্রতিটা মানুষ ধর্মাম্বলম্বী ধর্ম ভেদাভেদ ভুলে এগিয়ে আসে তাহলে খুবই ভালো হবে তাহলেই ভারতবর্ষ এগিয়ে যাবে